পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় নিউজ আউটলেটগুলি হল যে যে সমস্ত দেখা যাবে যে অনেক সময় অনেককিছু সমস্যা হয় তার জন্যে একটা খবর কি বড়ো বড়ো পার্টির নেতাদের একটা ঝুট ঝামেলা হল সেখানে একটা নিউজ এবং আবহাওয়া দপ্তরের কাছ থেকে খবর নেওয়ার জন্য সেটা একটা নিউজ এবং তোমার স্বাস্থ্যর ইয়ে নিয়ে অনেক কিছু অনেক কিছু সমস্যা হয় সেটা একটা নিউজ আর কি